আমি বন্ধুদের সঙ্গে রাইডিংয়ের জন্য প্রস্তুত ছিলাম না আমি ওই জন্য এখনো পর্যন্ত ব্যস্ততার জন্য আমি ওই বাইক ট্রিপে যাওয়া হয়নি কিন্তু ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে আমি বন্ধুদের সঙ্গে লাদাখের মতো জায়গায় বেড়ানোর জন্য ট্রিপ প্রস্তুত করবো কিন্তু আমি এই ব্যস্ততার মধ্যেও আমি সময় বার করে ঠিক নেবো